দেখুন সাধারণত আমি একটা ঘরের মধ্যবিত্ত ঘরের বউ যে পড়াশুনা বেশি একটা জানি না তবু আমার মনে হয় যে যেটা হতে চায় যেমন কেউ ডাক্তার হতে চায় কেউ উকিল হতে চায় তাই ল পড়বে যে বিউটিশিয়ান হতে চায় সে পার্লার যে বিউটিশিয়ান হতে চায় সে পার্লারে কাজ করবে যে ডাক্তার হতে চায় সে ডাক্তারি পড়বে এরকম বিভিন্ন বিষয়ে যে যেটা পড়তে চায় যে যেটা করতে চায় সে সেটা পড়বে আমি এটুকু বলতে পারি গবেষণা বিজ্ঞান প্রকল্পে যুক্ত হতে যে চায় সেটা সেই বিষয়ে সে যেন অভিজ্ঞ হয়ে সেই বিষয়টা পড়াশুনো করে পড়াশুনা কর সেই বিষয়ে পড়তে পারে পড়ে সেটা সেই বিষয়ে তাই সেই নাগরিকত্ব বিজ্ঞান গবেষণা প্রকল্প চালিয়ে যেতে পারে

যে যেমন বিজ্ঞান বিজ্ঞান পড়তে হলে সে বিজ্ঞানের বিষয়ে গবেষণা করতে পারবে কেউ যদি উকিল হতে চায় তাহলে তাকে ল পড়তে হবে যে শিক্ষক হতে চায় তাকে যে টিচার হতে চায় তাকে তো পড়াশুনা করাতেই হবে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা হতে গেলে তাকে সেই সেই সব বিষয়ের ওপর ভিত্তি করে তাকে সব কিছু জানতে হবে কিংবা সেই জায়গায় তাকে পৌঁছাতে গেলে সেই প্রকল্পে তাকে যুক্ত হয়ে থাকতে হবে এমন এমন বিষয় নিজেদেরকে যুক্ত থাকতে গেলে নিজেরাই সেটার ওপরে সেটার ওপরে চর্চা করতে হবে এটাই বিজ্ঞানভিত্তিক প্রকল্প যদি হয় তাহলে তো আগে সেটার ওপরে চর্চা করতে হবে